স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি বা সেল্ফ হেল্প গ্রুপস ঝাড়গ্রামের মহিলাদের জন্য আর্থিক উন্নয়নের একটি বিশাল গোষ্ঠী যা ঝাড়গ্রামের এই স্থানীয় মহিলাদের সহায়তা করে এবং এই গোষ্ঠীগুলি আর্থিক এবং পারিবারিক উন্নয়নেও সমর্থন প্রদান করে মহিলাদের কর্মসংস্থানের জন্য এই এসএইচজি অনেকগুলি ভালো দিক রয়েছে এস এইচ জিগুলি মহিলাদের কর্ম কর্মসংস্থানের জন্য আর্থিক সাহায্যও করে থাকে এই গোষ্ঠীগুলি মহিলাদের টাকার সমাধানও করে থাকে এবং এই এস এইচ জিগুলি মহিলাদের বিভিন্ন শিক্ষা দিয়ে থাকে যেই শিক্ষাগুলি মহিলাদের কর্ম এবং আয় বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ আর এই এই এসএইচজি গোষ্ঠীটি মহিলাদের সেলাই পাঠাগার ব্যবস্থাপনা আরও ইত্যাদি অনেক রকম কাজ শেখায় যার মাধ্যমে যা এই ঝাড়গ্রামের মহিলারা সেখান থেকে টাকা উৎ টাকা আয় করতে পারে